আজ ভারত সবথেকে উল্লেখযোগ্য কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে যেগুলির মধ্যে হলো জনসংখ্যা বৃদ্ধি বেকারত্ব এবং পরিবেশ জলবায়ু এমনকি টাকা পয়সার এইসব সমস্যার সম্মুখীন হয়েছে তো এইসব সমস্যা সমাধানের জন্য ভারত সরকার কিছু উদ্যোগ নিয়েছে সেগুলোকে মোকাবিলা করার জন্য যেমন প্রথমত জনসংখ্যা বৃদ্ধি আমাদের ভারতে জনসংখ্যা বৃদ্ধি একটা মাথা যন্ত্রণা করার মতন ব্যাপার কারণ এখন জনসংখ্যার দিক থেকে আমাদের ভারত সবচেয়ে এগিয়ে অন্যান্য দেশের থেকে তো এরই কারণে ওই জনসংখ্যা বৃদ্ধি রোধ করার জন্য ভারত সরকার কিছু চ্যালেঞ্জ নিয়েছে যাতে রোধ করা যায় কিছু ব্যবস্থা বা পদক্ষেপ নিয়েছে যেমন হসপিটাল বা স্বাস্থ্য উপস্বাস্থ্য কেন্দ্র এইসব জায়গাতে কিছু পদক্ষেপ নিয়েছে যাতে করে জনসংখ্যা বৃদ্ধিটা রোধ করা যায় আর এরপর হলো দুনম্বর বেকারত্ব যেহেতু ভারতে জনসংখ্যা বৃদ্ধি মানে রোধ করা যাচ্ছে না সেই দরুন বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে দিনের পর দিন অনেক বেকার যুবক যুবতী তারা পড়াশোনা শেষ করে এখন বেকার বসে আছে চাকরির আশায় তো সেই জন্য সরকার উদ্যোগ নিয়েছে যাতে তারা কাজ পায় সেই জন্য বহু জায়গায় নানান শিল্প তৈরি করেছে যাতে বেকার যুবক যুবতী সেখানে কর্মসংস্থান করে নিজেদেরকে ভালোভাবে পরিচালিত করতে পারে এছাড়া ভারত সরকার আর স্কুল কলেজ রেল বিমান হসপিটাল এইসব জায়গাতে বেকার যুবক যুবতীদের জন্য যাদের যোগ্যতা আছে তাদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে নিয়োগ করা হচ্ছে আর জলবায়ু জলবায়ু ভালো রাখার জন্য কিছু কলকারখানা আছে সেগুলোকে কিছু নিয়ম বা শর্তের মাধ্যমে নিয়ে যেয়ে সেগুলোকে পরিচালনা করা হচ্ছে কারণ কলকারখানা থেকে যে সমস্ত বিষাক্ত ধোঁয়া বেরোয় সেগুলো জলবায়ু নষ্ট করার জন্য যথেষ্ট উপযোগী সেই জন্য যাতে করে কলকারখানা থেকে সে বিষাক্ত গ্যাস পরিবেশে সরাসরি না আসে সেগুলোকে নিষ্ক্রিয় করার জন্য কিছু নিয়ম শর্ত লাগু করেছে আর তার পরে মুদ্রাস্ফীতি মানে টাকা টাকা রোধ করা টাকা পয়সা রোধ করার জন্য সরকার কিছু উদ্যোগ নিয়েছে কারণ দেখা যাচ্ছে যে ভারতে মানে যাদের টাকা আছে বড়লোক দিনের পর দিন ধনী ব্যক্তি হয়ে চলেছে আর গরিব মানুষ যাদের টাকা নেই তারা দিনের পর দিন গরিব হয়ে যাচ্ছে এই ব্যাপারটা যাতে না হয় সেই জন্য ভারত সরকার কিছু ভালো পদক্ষেপ নিয়েছে